দেখুন আমি আমার লেখাকে কখনও বলবো না যে অন্য লেখকদের চাইতে আলাদা আমার লেখা যে দেখবে সেই বুঝতে পারবে যে লেখাটা ঠিক কী রকম হাতের লেখা কারণ ছোটোবেলা থেকেই আমরা যখন সরস্বতী পুজো করেছি আমার যতদূর মনে আছে আমরা হাতে খড়ি স্লেট পেনসিলে দিতাম সেই পরিপ্রেক্ষিতে আমার মোটামুটি হাতের লেখার উপরে আমার একটা চেষ্টা ছিল যাতে আমার হাতের লেখাটা সবসময় মানে ভালো করবি এই চেষ্টাটা আমার ছিল এবং হাতের লেখাটা আমার মোটামুটি লিখতে আমার ভালো লাগে আমি একটা সময় বার করি মাঝে মধ্যে যখনই আমার সামনে যদি কাগজ পেন কিংবা খবরের কাগজ যাই থাকুক না কেন আমি লিখতে শুরু করি লেখাটা আমার একটা ফ্যাশান হয়ে গেছে আর হাতের লেখা আমার খুবই ভালো লাগে এবং লেখা উন্নতি করার জন্য নির্দিষ্ট কিছু তো করার আমাদের পক্ষে আর সম্ভব নয় যেহেতু আমরা এখন কর্মসংস্থানের মধ্যে যুক্ত তবুও যদি সেই রকম কোন সুযোগ সুবিধা আমরা পাই যেটা হাতে লিখতে পারবো সেরকম যে কোনো সুযোগ সুবিধা পাই অবশ্যই চেষ্টা করবো যাতে লেখাটাকে উন্নতি করা এবং সমস্ত ভারতবর্ষের মধ্যে আমার হাতের লেখাটা ছড়িয়ে দেওয়া যাতে মানুষের পছন্দ হোক কিংবা না হোক সেটা মানুষের ব্যক্তিগত ব্যাপার কিন্তু লেখা আমার খুবই ভালো লাগে এবং লেখা উন্নতি করার জন্য যদি কোন রকম সুযোগ আমি পেয়ে থাকি অবশ্যই সেই সুযোগ আমি সদ্ব্যবহার করবো